বিভিন্ন স্থানীয় দাতব্য সংস্থা বা সম্প্রদায় সংগঠন বিভিন্নভাবে পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত প্রবীণ মানুষদের অথবা দরিদ্র মানুষদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য করেছেন তারা বিভিন্নভাবে এদের সাহায্য করার চেষ্টা করেছেন যেমন প্রবীণ এবং দরিদ্র মানুষদের জন্য বৃদ্ধাশ্রম অনাথ এবং দরিদ্র শিশুদের জন্য শিশুযত্ন কেন্দ্র বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন এছাড়াও এই সমস্ত সমাজে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে এবং খুব টাকায় মিল খাবার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এনারা বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রের স্থাপন করেছেন এই সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলি থেকেই এই সমস্ত সমাজের প্রবীণ বা দরিদ্র মানুষগুলি বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারে এছাড়াও এখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এমনকি সমাজের সকল প্রকার মানুষেরা নিজের সাধ্য মতো অনুদান করছেন এই সমস্ত প্রবীণ এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্যে এবং আমি মনে করি এই সমস্ত আমি এবং আমি মনে করি সমাজের সকল প্রকার মানুষ যদি এভাবে এই দরিদ্র এবং প্রবীণ মানুষদের সাহায্যের জন্য কিছু নিজের সাধ্য মতন টাকা অনুদান দেন তাহলে এই সমস্ত প্রবীণ এবং দরিদ্র মানুষেরা সমাজে সকল প্রকারের সুযোগ সুবিধা পেতে পারে